হ্যালো হ্যাঁ বলছি হ্যাঁ বলছি বাসে পিছন দিকে সীটটা পড়েছে তো আমার আর আমার এমনি খুব শরীর খারাপ হয় গা বিরায় বমি আসে মানে পিছনে বসতে পারি না আমার একটু সামনে সীটটা দিলে খুব ভালো হয় আচ্ছা আর আমার এমনি প্রচুর শরীর খারাপ লাগে মানে পিছনে বসতে পারি না একটু জানলার কাছে হাওয়া টাওয়া থাকলে একটু বমিটা একটু কম হতো মানে বমিটা একটু কম টম হতো মানে বমি টমি হয় তো সেই জন্য করে আমি একটু জানলার কাছের সীটটা চাইছিলাম হ্যাঁ বলছি বাথরুম টাথরুম আছে ওতে বা টিকিটের ভাড়া টাড়া কেমন হ্যাঁ কোথায় নামলে হ্যাঁ একটু বাথরুম টাথরুম করার জন্য একটু জায়গার দরকার বাথরুমের জন্য আর ভাড়া টাড়া কত কী হ্যাঁ একটু সীটটা একটু তাড়াতাড়ি দিলে একটু খুব ভালো হয় কারণ হচ্ছে আমার প্রচুর গা বিরায় বমি হয় আমি মানে বসতে পারি না পিছনে একটু তাড়াতাড়ি চেষ্টা করলে খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি একটু দেখো মানে পিছনে একদম আমি বসতে পারছি না খুব শরীর খারাপ লাগছে গা টা বিরাচ্ছে বমি আসছে একটু সামনে জানলার পাশে যদি সীটটা হয় আর একটু বাথরুম টাথরুম করার জন্য একটু কোনো ব্যবস্থা আছে কী

মানে প্রচুর মানে এমনি খুব শরীর খারাপ লাগছে একটু তাড়াতাড়ি খুব মানে তাড়াতাড়ি ব্যবস্থাটা করো আর মানে বাসের ভাড়া টাড়া কেমন আচ্ছা তাহলে রাখছি তাহলে হ্যাঁ রাখছি রাখছি